রান্নাঘরের জিনিসের কথা তো বলে শেষ করা যায় না রান্নাঘরে প্রচুর জিনিস থাকে যেগুলো সবগুলো হয় তো বলে কমপ্লিট করা সম্ভব নয় কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিসের কথা আমি বলছি যেমন হাঁড়ি কড়াই বাসন থালা বাসন গামলা বাটি ছোটো চামচ বড়ো চামচ তারপরে ছুরি কাঁচি এগুলো সবকিছুই রান্নাঘরে থাকে হাঁড়ি কেমন বলবো হাঁড়ির আকৃতি হয় গোলাকার মুখটা একটু ছোটো হয় সেখানে ভাত রান্না করা হয় কড়াই দু রকমের কড়াই থাকে একটাতে হ্যান্ডেল থাকে অ্যান্ড একটাতে হ্যান্ডেল থাকে না কড়াইয়ের মধ্যে আমরা নানান তরকারি রান্না করি তরি তরকারি ফ্রাইং প্যান থাকে যেটার মধ্যে একটা স্টিক থাকে যেটা আমরা ধরে ব্যবহার করি গরম থাকা অবস্থাতেও আমাদের খুব সাহায্য করে যে ওই স্টিকটা ধরেই আমরা নামাতে পারি তারপরে চায়ের কেটলি থাকে চায়ের চা ছাঁকানি থাকে যেটা দিয়ে চা ছাঁকা হয় বাটি দিয়ে আমরা তরকারি সার্ভ করি থালার মধ্যে বা প্লেটের মধ্যে আমরা খাবার খাই তরি তরকারি সার্ভ করি গ্লাস দিয়ে জল খাই ছোটো চামচ বিভিন্ন রকম ছোটো তরকারি খাওয়ার ক্ষেত্রে চাটনি খাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ঠিক আছে এইভাবেই আরও নানান জিনিস আছে যেগুলো তো আর সবকিছু বলা সম্ভব নয়